আমি যখন যৌন জায়গায় দূরে চলে যাই তখন আমি পশুদের দেখাশোনা করার জন্য একজন লোক থাকে তাকে মাইনে দেওয়া হয় পশুদের চ্যালেঞ্জ বলতে অর্থ নিউ চ্যালেঞ্জ এ এবং এবং পশুদের খাদ্য এটাই ব বড় সমস্যা সরকার থেকে যদি এই দুটো সমস্যার সমাধান করে দেয় তাহলে আমি বলতে চাইছি সরকার যদি পশুপালনের জন্য কিছু টাকা লোন দেন এবং পশুখাদ্যর দাম যদি একটু কমিয়ে দেন তাহলে পশুপালনের কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না খুব খারাপ আমার একটা স্মৃতি মনে আছে আমার একটা পোষ্য কুকুর ছিল তার নাম আমি রেখেছিলাম লালু সে যখন মারা যায় তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম তার মৃত্যুটা ছিল দুর্ঘটনা রাস্তা ক্রস করতে গিয়ে একটা গাড়িতে চাপা পড়ে মারা গিয়েছে আজও যখন তার কথা মনে পড়ে আমার চোখ দিয়ে জল পড়ে এটাই আমার কাছে খুব বড় দুর্ঘটনা এবং স্মরণীয় ঘটনা